আমি যদি কখনো ভ্রমণের সুযোগ পাই তো আমি আমার পছন্দের দেশ সেটা অস্ট্রেলিয়া যাবো কারণ আমি যদিও কোনো দিন অস্ট্রেলিয়া যাইনি কিন্তু মানে অনেকের মুখ থেকে মানে অস্ট্রেলিয়ার ভ্রমণ কাহিনি সম্পর্কে আমি অনেক কিছু জেনেছি বা শুনেছি এবং সেই সব কাহিনি শুনে আমি মুগ্ধ হয়ে গিয়েছি সেই কারণেই আমি অস্ট্রেলিয়া যাবো যেহেতু আমি একটা কোম্পানিতে মানে বেসরকারি কোম্পানিতে কাজ করি তো সেই কোম্পানি থেকে অফার পেয়েছি আমি বা সুযোগ পেয়েছি যে ভ্রমণের জন্য তো কোম্পানি থেকে আমাকে মানে পছন্দ করে নিতে বলেছে কোন দেশে ঘুরতে যাবে তো আমি অস্ট্রেলিয়াকে পছন্দ করেছি তার কারণ আমাকে অস্ট্রেলিয়ার নাম শুনেই আমি মানে এটাকে পছন্দ করে নিয়েছি যে আমি এই দেশেই বা অস্ট্রেলিয়াতেই ঘুরতে যাব কারণ ওখানকার মানে জলবায়ু এবং প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মানে মধুরতাপূর্ণ যে সব মানুষকে আকর্ষণ করে তার কারণ ওখানে বহু ধরনের দেখার মতন জিনিস আছে এবং ঘোরার মতনও জায়গা আছে এই কারণে আমাদের দেশ থেকে বা ভারতবর্ষ থেকে বেশিরভাগই সিনেমা অস্টেলিয়াতে হয় বা বিভিন্ন সেলিব্রেটি যেমন ক্রিকেটার ফুটবলার এনারা সবাই অস্ট্রেলিয়া ভ্রমণ করে আসে কারণ ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং ওখানকার যে যোগাযোগ ব্যবস্থা বা রাস্তাঘাট বা স্বাস্থ্যকেন্দ্র এই সব খুবই উন্নত এই কারণেই আমি অস্ট্রেলিয়া দেশকে ঘুরতে যাওয়ার জন্য বা ভ্রমণের জন্য আমি ওই অস্ট্রেলিয়া দেশকে পছন্দ করে নিয়েছি তবে এই দেশটি আরো ভালো তার কারণ ওখানকার যে সরকার বা ওখানকার যে মানে পরিকার্ম কাঠামো সেগুলো খুবই ভালো এবং যাও আমাদের দেশের থেকে ওখানে গেলে কোনো রকম অসুবিধা হবে না এবং যাতায়াতেও খুব একটা সমস্যার সম্মুখীন হতে হয় না কারণ অস্ট্রেলিয়া দেশ অন্য অন্য দেশের থেকে অনেকটাই তুলনামূলকভাবে ভালো